এখানকার স্থানীয় আবাসন বিকল্পগুলি হলো টেরাকোটার প্রকল্প এবং মা পোড়ামাটির তৈরি জিনিস আর আর সমস্ত কিছু এই জায়গায় পাওয়া যায় এই জেলায় উপলব্ধ এবং বিকল্পগুলি জেলায় সামগ্রিক হাউজিং মার্কেটে অবশ্যই প্রত্যেকটি জিনিস কিন্তু বড়ম বাজারে কিন্তু এই সব বিক্রি হয় এবং এতে কিন্তু প্রচুরই প্রতিফলিতও করে আর যারা হচ্ছে বাইরে পর্যটকেরা বেড়াতে আসে বাঁকুড়া জেলাতে তো বাঁকুড়ার এই সব জায়গাতে এসে তারা কিন্তু এই সব কেনাকাটা করে বাঁশের তৈরি জিনিস এবং যারা এসে ঘর ভাড়াতে থাকে ছোটো ছোটো ঘর কিন্তু খুব কম কম পয়সার মধ্যেই কিন্তু ভাড়া দেওয়া হয় এবং যারা পড়াশুনোর জন্য আসে মানুষদের জন্য কিন্তু যথেষ্ট আবাসন উপলব্ধ আছে কারণ স্কুল বলো টিউশন বলো টিউশন স্কুল থেকে কিন্তু বাঁকুড়া জেলায় অনেক কিছু কিন্তু ঘুরতে নিয়ে আসে তারা পিকনিক করতে আসে বেড়াতে আসে সেক্ষেত্রে কিন্তু তারা এই সব মাটির প্রকল্প জিনিস নিয়ে কিন্তু তারা প্রচুরই কিন্তু হচ্ছে হচ্ছে আনন্দ পায় এবং এই সব জিনিস কিন্তু বাজারে প্রবল দামেতে বিক্রিও হয় আর হচ্ছে বাঁকুড়া জেলায় ভাই ভাই ভাইব্রেশন আর হচ্ছে রাঢ় বাঁকুড়া অনামিকা এই সমস্ত কিছু কিন্তু রয়েছে তো সমস্ত কিছুই কিন্তু এই জায়গায় এসে প্রত্যেকটা মানুষ এসে কিন্তু আনন্দ উপভোগ করে